পাখি দেখার সময় আমরা পাখি দেখার সময় আমরা যে নতুন পাখিগুলো দেখি তো তখন আমাদের তেমনভাবে কোনো রকম ফিল্ড গাইডস বা অ্যাপ ব্যবহার করতে হয় না কারণ আমরা আগে এখন শহরের বাড়িতে থাকি আগে গ্রামের বাড়িতে থাকতাম তো তাই জন্য আমরা প্রায় অনেক রকমের পাখি চিনি দেখি কিন্তু অ্যাপস গাইডস নিতে হয় না বা কারোর সাহায্যও নিতে হয় না এরকম বলবো না কারণ আমি একবার সুন্দরবনে গিয়েছিলাম তো সেখানে নীল রঙের ঠোঁটটা খুব লম্বা একটা পাখি দেখেছিলাম তো সেই পাখিটা আমি অনেক কষ্ট করে তার ফটো নিয়েছিলাম আর তার ভয়েসটাও রেকর্ড করেছিলাম তারপর একটা অ্যাপে দেওয়ার পরে অনেক কষ্ট করে তার নাম তার সম্পর্কে জানতে পারলাম এছাড়াও চিড়িয়াখানায় গেলে বা অন্য অন্য কোথাও ঘুরতে গেলে নতুন যদি কোনো পাখি দেখি আমার বন্ধুদের সাথে আমি বলি তো ওরা আমাকে ওরা পাখি সম্বন্ধে অনেক কিছু জানে ওরা আমাকে বলে যে এই পাখিটার নাম এটা এই পাখির সম আরও পাখি সম্পর্কে অনেক কিছু বলে আমাকে তাছাড়াও আমরা যদি কোনো জঙ্গলে যাই বা অন্যন্য কোথাও ঘুরতে যাই সেখানে আমাদের বাড়ির বড়োরা যায় আমাদের সাথে তখন তারাও আমাদেরকে বলে যে এই পাখিটার নাম কী বা এই পাখিটা কেমন আচরণ করে পাখিটাকে কেমন দেখতে হয় সম্বন্ধে পাখিটা সম্বন্ধে আমি জানতে পারি তাছাড়াও আমি প্রতিদিন বাড়িতে খাবার দিই অনেক রকমের পাখি আসে তাদেরকে আমি দেখি তাদের সম্বন্ধে কোনো বাড়ির বড়োদেরকে জিজ্ঞাসা করি তারা আমাদেরকে বলে যে এই পাখিটার নাম এইটা এই পাখিটা এমনভাবে থাকে এই পাখিটার বাসা এরকমভাবে তৈরি করে এসব সম্বন্ধে আমরা জানতে পারি আরও অনেক কিছু